পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সংলগ্ন স্থানে অনেক দাতব্য সংস্থা আছে যারা স্থানীয় দরিদ্র মানুষদের জন্য প্রচুর কাজ করে থাকে এখানে মাড়োয়ারি সমাজের যে সংগঠন আছে তারাও সাধারণ মানুষদের জন্য অনেক কাজ করে থাকেন এছাড়া রামকৃষ্ণ মিশনও দরিদ্র মানুষদের জন্য প্রচুর কাজ করে থাকেন যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ে তারা সাধারণ মানুষদের জন্য ঝাঁপিয়ে পড়েন প্রচণ্ড গরমে সাধারণ পথ চলতি মানুষদের জন্য এরা ঠান্ডা জলের ব্যবস্থা করে থাকেন অতিবৃষ্টি বা যেকোনো প্রা প্রাকৃতিক বিপর্যয়ে এরা সাধারণ মানুষদের উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েন রামকৃষ্ণ মিশনের দাতব্য চিকিৎসা কেন্দ্রে এরা গরিব মানুষদের জন্য বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে থাকেন প্রচন্ড শীতে গৃহহীনদের জন্য এরা গরম জামাকাপড়ের ব্যবস্থাও করে থাকেন এগুলি সমাজের সার্বিক উন্নয়ের জন্য উন্নয়নের জন্য একটি বিশেষ ইতিবাচক দিক এখানে অনেক শিশু যত্ন কেন্দ্র বৃদ্ধাশ্রম এবং সস্তার হোম রয়েছে আমি একটি অনাথ আশ্রমে গেছিলাম তার নাম হচ্ছে স্বশক্তি সদর গৃহ যেখানে অনাথ বাচ্চাদের আশ্রয় দেওয়া হয় তাদের পড়াশোনা শিখিয়ে এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত হতেও সাহায্য করা হয় আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক চন্দ্রশেখর বাবু গরিব মানুষদের জন্য খাবারের ব্যবস্থাও করে থাকেন তাকে ফুডম্যান অব আসানসোল বলা হয় তিনি একটি ফুড এ টি এমও তৈরি করেছেন যাতে আসানসোলবাসী তাদের উদবৃত্ত খাবার রেখে যেতে পারেন এবং সেই উদবৃত্ত খাবার কোনো গরিব মানুষ সংগ্রহ করে নিজের এবং পরিবারের ক্ষুদা নিবৃত করতে পারেন তার মহৎ উদ্দেশ্যই হচ্ছে যাতে কোনো আসানসোলবাসী অভুক্ত অবস্থায় না থাকে